হ্যালো বলছি আপনাকে তো ক্যাব বুক করলাম আপনি বলছেন যে আমি আপনাকে লোকেশানও সেণ্ড করলাম আপনাকে বললাম মুখে যে এখানে লোকেশানে আসতে হবে আপনি বলছেন আমি এখানে পৌঁছে গেছি কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না আপনি কোথায় আছেন একটু বলবেন প্লিজ আমি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো আপনি কোথায় আছেন আমি অনেকবার হচ্ছে আপনাকে কল করছি আপনি কলটা রিসিভ করলেন না তারপর আবার কলটা আপনি এখানে তুললেন তো আমার দেরি হচ্ছে আপনি কোথায় আছেন একটু বলুন আমার এ মানে পৌঁছাতে দেরি হচ্ছে আর কি আমি যে জায়গা থেকে বললাম সেখান থেকে আপনাকে পিক আপ করবার কথা ছিল তো আপনি কোথায় আছেন আপনি বলছেন আমি এখানে আছি কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না তো তার জন্যে বলছি একটু তাড়াতাড়ি আসুন আর যদি আপনি কোনও ভাড়া ধরে থাকেন সেটা একটু রেখে দিয়ে একটু তাড়াতাড়ি আসুন আমার রাত হচ্ছে আমাকে যেতে হবে তো তার জন্যই আমি আপনাকে অনেকবার ফোন করলাম দেখলাম ফোনটা আপনি তুলছেন না তারপরে আবার এসে আবার ফোনটা তুললেন দেখলাম তো তার জন্যেই বলছি একটু তাড়াতাড়ি আসুন আমার অনেক দেরি হচ্ছে বাড়ি পৌঁছাতে